ভ্রমণ করতে কে না ভালোবাসে আর বাঙালি মানেই ভ্রমণপিপাসু ঘোরার ইচ্ছা বাঙালিদের চিরকালই ছিল এবং চিরকালই থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার এখনও মনে পড়ে এই ভ্রমণের সূত্র ধরেই একবার আমি বিহারে গিয়েছিলাম বিহারের সমস্তিপুর সেখানে গিয়ে তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আমি পরিচয় হয়েছিলাম সেটা ছিল নাগপঞ্চমীতে ওটা বলা হয় সমস্তিপুরের দুর্গা পুজো পশ্চিমবাংলায় যেরকম দুর্গা পুজোতে ব্যাপক হারে ব্যাপকভাবে ভিড় হয় মানুষের মধ্যে ব্যাপক একটা উত্তেজনা থাকে সেরকম বিহারের নাগ সমস্তিপুরের নাগপঞ্চমীতে তাদের ব্যাপকভাবে ভিড় হয় এবং খুব বড়োভাবে সেটা তারা নিজেদের মধ্যে পরিচালনা করে সেখানে গিয়ে দেখেছিলাম যে তারা পুকুরের মধ্যে ডুব দিচ্ছে তারা নদীর মধ্যে ডুব দিচ্ছে একেকটা সাপ ধরে উঠছে কীভাবে সাপ ধরে তুলছে তা এখনও আমি আজ অবধি বুঝতে পারিনি আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু তারা বলে এটা তাদেরই নাকি কোনো একটা অলৌকিক ব্যাপার থাকে আমি আর জিজ্ঞেস করার সাহস পাইনি পুকুরে ডুব দেয় আবার সাপ তোলে আবার সেগুলোকে ঘাড়ে নিয়ে একটা মেলার মতো কিছু থাকে সেটার ওপর চারদিক ঘোরে সেটা দেখে বুঝতে পেরেছিলাম যে ভারতের আপনি যে যেখান থেকেই কুড়ি কিলোমিটার যেদিকেই সরবেন সেখানের সংস্কৃতি ভাষা সবকিছু বদলাতে থাকে